ঝাড়গ্রাম জেলার বিনোদনমূলক কার্যকলাপ বিনোদনের তেমন কিছু সুযোগ সুবিধা দেখা যায় না ঝাড়গ্রাম জেলাতে তবে এখানে পার্ক খেলা ধুলার সুবিধা থিয়েটার সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠানটা মাঝে মাঝে দেখা যায় কিন্তু খেলাধুলাটা অতটা সেই হিসাবে দেখা যায় না ঝাড়গ্রাম জেলাতে পার্ক রয়েছে অনেকগুলোই সেখানে যেতে হলে অবশ্যই প্রতিটা পার্কের জন্য আলাদা আলাদা একটা অর্থ দিয়ে সেই পার্কের মধ্যে প্রবেশ করতে হয় ঝাড়গ্রাম জেলাতে কিছু পার্ক রয়েছে সেগুলোর নাম হচ্ছে যেমন ডিয়ার পার্ক গিরিশ গার্ডেন পাখিরালয় এসব ধরণের পার্ক রয়েছে যেখানে যেমন তার প্রবেশিকা রয়েছে অর্থ ঠিক করা আছে সেই মূল্য দিয়ে সবাইকে সেই পার্কের মধ্যে প্রবেশ করতে হয় এছাড়াও নিউ ইকো পার্ক হরিণ পার্ক তেমন কিছু এখানে নেই যেটা ডিয়ার পার্ক একটাতেই রয়েছে হরিণ এছাড়া গিরিশ গার্ডেন রয়েছে সেইখানে ফুল দিয়ে সাজানো একটি পার্ক সুন্দর সেইখানে সবাই গিয়ে পার্কের আনন্দ উপভোগ করে থাকে